হ্যালো আমি অঙ্কিতা বলছি আমি একজন আমার পাশে একজন আছে আত্মীয় তার কাছ থেকে আপনার এই নম্বরটা পেয়েছি আমার একটু মানে কাজের অনেক দরকার আছে হ্যাঁ তো আপনার নাকি শুনেছি আপনার মানে জামাকাপড়ের দোকানের ব্যবসা আছে দোকান আছে তা আপনার কি কাউকে লাগবে দোকানে কাজের জন্য হ্যাঁ আমি তো ইচ্ছুক আছি আমি বললাম না হ্যাঁ না আমি তো আগে কোনো দিন করি নি হ্যাঁ আমি তো ফার্স্ট টাইম করবো আমার অনেকটাই দরকার আছে হ্যাঁ হ্যাঁ হ্যাঁ শিখিয়ে দিলে নিশ্চয়ই পারবো আমার বাড়ি এই তো বাঁশবেড়িয়াতে ও কোথায় কোথায় আপনার দোকানটা ঠিক ও ব্য্যান্ডেল ও আচ্ছা ও ও আচ্ছা আচ্ছা ঠিক আছে হ্যাঁ হ্যাঁ হ্যাঁ আমাকে আমাকে এই নম্বরটা দিলো আমার বাড়ির ওই পাশে একজন আছে তো সেই দিলো বুঝছেন তো হ্যাঁ ঠিক আছে আর বলছি একটুখানি বেতনের ব্যাপারটা যদি বলতেন তাহলে একটুখানি ভালো আরো হতো হ্যাঁ

ও হ্যাঁ কারণ আমার অনেকটাই দরকার আছে কারণ আমি তো এখন পড়াশোনা করছি এবার পড়াশোনা চালানোর জন্য মানে আমার মা বাবা খুব একটা মানে আমাদের আর্থিক অবস্থা খুব একটা ভালো না বুঝছেন তো হ্যাঁ হ্যাঁ ঠিক আছে শুধু তাহলে ব্যান্ডেল মোড়ে গিয়ে তাহলে হয়ে যাবে তো ব্যান্ডেল মোড়ে ও ঠিক আছে ঠিক আছে ধন্যবাদ রাখছি